প্রতিদিন সকালে উঠে টিউশন যাই তারপর টিউশন থেকে আসতেই নয়টা বেজে যায় তো এসে আবার আবার তারপরে স্কুল যাই স্কুলের জন্য রেডি হই তখন স্কুল যাই স্কুল থেকে এ মানে স্কুলে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা হয় বেশি কম পড়াশোনা কারণ টুয়েলভে পড়ি তো অনেক ক্লাস বাঙ্ক যায় অনেক ক্লাস অফ যায় তো তারপর স্কুল থেকে এসে তারপরে আরও মানে এসে আবার বন্ধুদের সাথে পাড়ার বন্ধুদের সাথে একটু ঘোরাফেরা তো হয়েই থাকে তারপরে ঘোরাফেরার পর আবার টিউশনের জন্য রেডি হতে হয় আবার টিউশন যাই টিউশন থেকে বেরিয়ে আবার একটু বন্ধুদের সাথে ঘোরাফেরা হয় তারপরে বাড়ি আসা হয়